হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি সবজি দিদি বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ধরুন আমার আসলে আমি পাশের বাড়ির কাকিমার কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম আচ্ছা এখানে কি ডেলিভারি হয় সবজি সবজি আপনি ডেলিভারি করেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িতে তো ধরুন রোগী আছে তো স্বাস্থ্যকর সবজি লাগবে হ্যাঁ মানে তাও মানে স্বাস্থ্য মানে সব কিছু টাটকা হবে তো হ্যাঁ হ্যাঁ আমার এই ধরুন আটটা নাগাদ আমার বাড়িতে পৌঁছোতে হবে কারণ হ্যাঁ আমাদের তো ধরুন রোগী থাকে তো টাইম মেনটেন করে খাবার দিতে হয় ওনাকে তো মানে আপনার কী কী সবজি তাও স্বাস্থ্যকর আছে এখন আপাতত আপনার কাছে কী কী আছে বাবা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেঁপের ঝোল ডাক্তারে বলেছে অবশ্যই পেঁপের ঝোল ডাক্তারে বলেছে ওটা খুবই লাগবে মানে খুবই গুরুত্বপূর্ণ আমার রোগীর আমি ধরুন পেঁপে নেব এক কেজি তো এক কেজি আপনি কতো নিচ্ছেন আচ্ছা আপনি বললেন যে আপনার আপনার কি নিজস্ব বাগান আছে সেই হিসেবেই আপনি ও তাহলে তো খুবই ভালো আপনি ডেলিভারিও দেন বলছেন হুম ও আচ্ছা তাহলে আপনার ঘরোয়া ঘরেতেই আপনি এসব আচ্ছা বাঃ বাঃ খুবই ভালো তো আচ্ছা আপনার কাছে আমি রেগুলার নেব তো সে হিসেবে আপনি কি মানে প্রত্যেক দিনের টাকা ধরবেন না এমনি আমাকে মাসিক হিসেবে আমি আপনাকে দেবো কোনটা হুম হুম হ্যাঁ আচ্ছা আপনার কাছে আপনার কাছে সব সবজিই পাওয়া যায় আপনার কাছে যেমন এই কলমি শাক এই বিভিন্ন ধরনের শাক কি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর লালচে শাক পাওয়া যাবে আপনার কাছে লালচে শাকটা মানে খাওয়াতে বলেছে তো সেই হিসাবেই আমি আপনাকে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি আচ্ছা আপনি কালকে আমাকে আটটার মধ্যে ডেলিভারি করে দেবেন হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ হুম অবশ্যই হ্যাঁ আচ্ছা রাখছি হ্যাঁ